হ্যাঁ আমি মনে করি খেলাধুলা মানুষকে সবসময় একত্রিত করে আগেকার দিনে ছোটো বাচ্চারা বিকাল হোক সন্ধ্যে হোক সকাল হোক মাঠে গিয়ে সব বন্ধুবান্ধবরা মিলে একসঙ্গে ফুটবল হোক ক্রিকেট হোক মাঠে গিয়ে তারা খেলাধুলো করত এখন যত দিন যাচ্ছে বিভিন্ন রকম অ্যান্ড্রয়েড ফোন বেরিয়ে যাওয়ার পরেও তারা সব বাচ্চারা ফোনের প্রতি আসক্ত হয়ে ঘরে বসে থাকছে যার ফলে মাঠ সবসময় ফাঁকা থেকে যাচ্ছে বন্ধুত্বরা আলাদা হয়ে যাচ্ছে একসঙ্গে কখনোই তাদেরকে দেখা যাচ্ছে না মাঠে ফুটবল খেলতে দেখা যাচ্ছে না ক্রিকেট খেলতেও দেখা যাচ্ছে না আমি মনে করি সব বাচ্চারা মিলে এবং বড়রাও যদি মিলে দলবদ্ধভাবে মাঠে গিয়ে ফুটবল বা ক্রিকেট বা কোনো রকম খেলাধুলা করে তাতে সব বন্ধুবান্ধবরা সবাই একত্রিত হচ্ছে দলবদ্ধভাবে কাজ করছে সে যেই কাজ হোক দলবদ্ধভাবে করছে এটাই আমি মনে করি কারণ সব বাচ্চাদেরই উচিত বা বড়দেরই উচিত উচিত শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে মাঠে গিয়ে দৌড়ানো খেলাধুলা করা বিভিন্ন রকম খেলাধুলা করা সেটি দলবদ্ধভাবেই করতে হয় ফুটবল খেলতে গেলে দলবদ্ধভাবেই করতে হয় বিভিন্ন টাইম মেনটেন করে মাঠে গিয়ে ফুটবল খেলা ক্রিকেট খেলা সেটি দলবদ্ধভাবেই করতে হয় সব বন্ধুবান্ধবদেরকে নিয়ে গিয়ে এখানে সব বন্ধুবান্ধবদের সহযোগিতা খুব প্রয়োজনীয় যারা টাইম মতন গিয়ে বিকেল টাইমটা হোক সকাল টাইমটা হোক মাঠে গিয়ে তারা খেলাধুলা করতে পারে সবাই মিলে এটাই আমি মনে করি দলবদ্ধভাবে সব কাজ করাই উচিত সবার সহযোগিতা সেটাতে থাকা উচিত আমি স সবসময় মনে করি খেলাধুলা সব মানুষকে একত্রিত করে এখনকার সব বাচ্চা ছেলেরা বিভিন্ন রকম ফোনে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু আগেকার সময় প্রত্যেক বাচ্চা ছেলে মেয়েরা মাঠে গিয়ে পাড়ায় সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করত সেটি যত দিন যাচ্ছে সেটি দেখা যাচ্ছে না